হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন বলছি আমাদের যে ঘুরতে যাওয়ার যে পোগ্রামটা হয়েছিল হ্যাঁ তাহলে কবে যাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ কত তারিখে যাবে সেটা বল বলুন

তাহলে এবারে কিসে যাওয়া হবে হ্যাঁ আবার রান্না করার লোক নিয়ে যেতে হবে আবার আমাদের সঙ্গে যারা আছে তারা যাবে গাড়ি কত নেবে তাদের সঙ্গে একটু কথা বলে দেখলে হয় কটার সময় আসতে পারবে তাকে জিজ্ঞেস করবেন তাহলে আপনি হ্যাঁ হ তাহলে ধরুন টিফিনটা ধরো দশটায় পৌঁছালে টিফিন দরকার তারপরে ধরো দুপুরে কী খাওয়াদাওয়া হবে তার ব্যবস্থা করতে হবে সেখানে মাছ খাবে না মাংস আর সক যে দশটার টিফিনটা যেটা থাকবে সেটা কি কি থাকবে না থাকবে সেটা একটু আলোচনা করে নিলে হয় হ্যাঁ সকলের তো সুখটা পছন্দ নেই তালে সবার কাছে থেকে কথাটা শুনে নিলে ভালো হবে খাবারটা কি না না বাকিদের সঙ্গে আমার কোনো কথা হয়নি হ্যাঁ আপনি তাহলে একটু কথা বলে নিন হুম থেকো হ্যাঁ আবার কত নেবে তার সঙ্গে কথা বলবে হ্যাঁ সে ঠিক হুম হ্যাঁ না হলে সবাই বসে সবাইকে ডেকে ফোন করে ডেকে বসে একটা আলোচনা করা হবে বুঝেছেন হ্যাঁ সবাই একসাথে থাকলে একটা কথা হলে ভালো হবে হ্যাঁ সবাই বুঝতেও পারবে আর জানতেও পারবে এই ব্যাপার নিয়ে কথা হল তালে কবে বসবেন কি করবেন সেটা একটু জানালে ভালো হত কালকেই বসতে হবে আমাদের বসতে হবে হ্যাঁ হুম হ্যাঁ ঠিক আছে